ঘোড়াদৌড় প্রতিযোগিতায় আমি এখনও পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি কিন্তু দূর থেকে আমি ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখেছি এবং ওটি দেখে আমারও ইচ্ছা করে আমিও যদি সঠিকভাবে ট্রেনিং নিতে পারি আমিও তাহলে কোন না কোন দিন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবো